হ্যাঁ ম্যাম হ্যাঁ বলছি আপনার এখানে দার্জিলিং বেড়াতে যাবো বলছিলাম আপনি কি ওখানে কোনো কিছু প্রবলেম আর আপনার আছে ওখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া থাকা খাওয়া ওগুলো কি সব ঠিকঠাকভাবে থাকবে তো

আমি আমরা ধরে রাখুন এক সপ্তাহ যাবো এক সপ্তাহ মতোন হ্যাঁ আর ওখানে লাঞ্চের কী ব্যবস্থা আছে আর ডিনারে কী ডিনারে ডিনার

আচ্ছা ঠিক আছে ম্যাম ওহ সে সে তো অবশ্যই আর ওখানে রুম কি একটা রুমের মধ্যেই কি দুজন থাকতে পারবে নাকি একটা রুমে আলাদা ওহ আচ্ছা ঠিক আছে আর ওখানে মানে স্নান টান বাথরুমে জল টল নিয়ে কোনো অসুবিধা হবে না তো আচ্ছা ঠিক আছে ম্যাম হ্যাঁ আডভান্স অ্যাডভান্স কতো দিতে হবে তাহলে একটু আমাকে যদি বলে দেন তাহলে আমি আপনাকে ফোন পে করে দিচ্ছি আচ্ছা এই নাম্বারেই কি আপনার ফোন পে আছে আচ্ছা ঠিক আছে ম্যাম